পশ্চিমবঙ্গ সরকার সুবিধা ক্ষেত্রে উচ্চ শিক্ষার জন্য যেই যেই উদ্যোগগুলো নিয়েছে যেমন স্কলারশিপের দিক থেকে দেখতে গেলে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আছে এস বি এন সি এম আছে ওয়েসিস আছে এই এস্কলারশিপগুলো দিয়ে পশ্চিমবঙ্গ সরকার তো সমস্ত ছাত্র ছাত্রীকে অনেক সুবিধা করে দিচ্ছে এবং যেসব ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা অন্তত পক্ষে খুবই কষ্টের মধ্যে দিয়ে মাধ্যমিকটা অন্ততপক্ষে দিয়েছে এবং পরবর্তীকালে মাধ্যমিক দেবার পর যে হাই সেকেন্ডারি যারা করবে এবং যারা কলেজে যাবে তাদের চিন্তা ভাবনা যে আমরা টাকা পয়সা কোথা থেকে জোগাড় করবো এবং কি করে করবো সেই সবের জন্য পশ্চিমবঙ্গ সরকার যে উদ্যোগ নিয়েছে এস বি এন সি এম ওয়েসিস এই সব উদ্যোগের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে সাধুবাদ জানাই এবং পশ্চিমবঙ্গ সরকারের জন্য এই সব ছাত্র ছাত্রীরা একটা খুব ভালো জায়গায় পৌঁছাতে পারছে এবং পড়াশোনা করে একটা সরকারি সাহায্য থেকে যে একটা জায়গায় মানে এগোনো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সুবিধার্থেই হচ্ছে সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার যে পোস্ট ম্যাট্রিক এবং এস বি এন সি এম ওয়েসিস যে স্কলারশিপগুলো দিচ্ছে তার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অনেক ধন্যবাদ